স্থানীয় শিল্পীরা কাজ স্থানীয় শিল্পীরা যেমন শিল্পের কাজ বলতে গেলে পাট পাট চাষ করে সেই পাটটাকে শুখিয়ে দড়ি তৈরি করা তারপরে এবার পাটটা দড়িটা তৈরি করার পর যেভাবে কাটে সেরকম একটা ওটাও একটা শিল্পর মধ্যেই পড়ে ওই ওই ভাবে কেটে দড়িটা তৈরি করা তারপরে মাটির জিনিসপত্র তৈরি করা তারপরে মাটির পুতুল মাটির থালা বাসন এবং মূর্তি ঠাকুরের মূর্তি ওগুলোও তৈরি করে এবং হ্যাঁ ওনারা যারা শিল্পীর কাজ জানে যারা শিল্পীর ওই সব কাজ করে তাদের একটা নিজস্ব কোনো জায়গায় ভাড়া নিয়ে আছে বা নিজ কোনো কারুর বাড়ির ভিতরে কারুর বা ঘরের ভিতরে ওরকম কিছু ধরনের কাজ আছে আর যারা ভাড়া নিয়ে থাকে তারা হয়তো ছোটোখাটো একটা কারখানা তৈরি করে তার ভিতরে কাজগুলো করে এবং তারা নির্দিষ্ট টাইম মতো তাদের মানে কাজ কিছু কাজ হয়ে যাওয়ার পরে তারা টাইম মতো এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর ফিরে গিয়ে কাজে লেগে যায় তো তারা এটা নির্দিষ্ট টাইমের মধ্যেই চলে এবং আমি যদি ওটা শিখতে যাই তাহলে ওদের ওরা ওখানে গিয়ে কিছু টাকার পরিবর্তে শেখাবে এবং নিজেরাও ওই কাজগুলো করবে ওই কাজগুলো করতে করতে নিজে আমাদেরকেও শিখিয়ে দেবে কিছু টাকার পরিবর্তে সেটা